এখানে প্রত্যেকটা সম্প্রদায়ে যেমন মাংস দুগ্ধজাত অন্যান্য প্রাণীজ পণ্য সরবরাহ করা হয় পশুপালন ও কিষি ও খাদ্যানি খাদ্য নিরাপত্তার অবদান রাখার জন্য এই এলাকায় প্রায় দু হাজার থেকে আড়াই হাজার মানুষ কিন্তু এই সব ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এবং আরো এটা যাতে উন্নত হয় এই জন্য আমি চাইবো যেহেতু এটা পৌরসভা এলাকা তো এই পৌরসভা এলাকার জন্য যেহতু পৌরসভা এলাকায় অনেকটাই সরকার থেকে হচ্ছে অনেকটাই আমরা ইয়েস পেতে পারি অবদান পেতে পারি তো সেই কারণে আমি চাইবো যেন এই এলাকায় যেন আরো ভালো করেই ব্যবসা করা যায় এবং পোত্যেকটি পশুপালন এবং খাদ্য নিরাপত্তার যেন যেন অবদান রাখে আরো ভালোভাবে